কৃষকরা আত্মহত্যা কেন করে ধরুন ধান লাগালো ধানে পয়সা পায় নি বা আলু লাগালো আমাদের এখানে আলু চাষটা বেশি আলু লাগালো আলুতে কোনো পয়সা নেই এ সে কারণে কৃষকদের বাজারে অনেক ধার দেনা হয়ে যায় এবং যেহেতু কৃষকদের সব ধার দেনা করে লাগতে হয় হ্যাঁ এবং সার কিনবে তাও ধার দেনা করে লাগাতে হয় আলু চাষের সময় আলু বীজ কিনবে তাও ধার দেনা করে লাগতে হয় এবং যাবতীয় সার ওষুধ কীটনাশক সমস্ত কিছু ধার দেনা করে লাগতে হয় এবং ধার কেউ না ধার দিলে তখন বাড়ির মেয়েদের সব গয়নাগাটি বিক্রি করেও লাগতে হয় সেকারণে কৃষকরা আত্মহত্যা কেন করে যদি ফলনের পর যদি না তারা সেই আলু বা ধান বিক্রি করে কিছু টাকা দেখতে পায় সেকারণে তাদের ধরুন ফ্যামেলির কারো গয়না বিক্রি করে যে আলু বা ধান লাগিয়েছে হ্যাঁ সেই পয়সা না দিতে পেয়ে হ্যাঁ সে ঘরের কাছে একটা অপমানিত হয়ে যায় যে আমার যে এই সব বিক্রি করে যে তুমি ধান আলু লাগিয়েছ আমার সেইগুলো কোথায় সেই কারণে আত্মহত্যাও করে সেই কারণে একটা কিছু তো শেয়ার করতেই হবে আমাদের এবং এই আমরা এটা এড়াতে পারি সরকারকে বলি যে যে আলু চাষের সময় যেমন না তারা বর্ডার সিল করে বর্ডার সিল করলে কী হয় আমাদের এখানে আলুর দাম কমে যায় ভারতে বা এই রাজ্যে আলুর চাষের জন্য অনেক সার টার নিয়ে হ্যাঁ অনেক প্রবলেমে পড়তে হয় আমাদের যেমন কম দামি অনেক কিছু বিক্রি করতে হয় আলু হ্যাঁ বাইরে গেলে এটা অনেক বেশি দামে বিক্রি হয় সেই কারণে সরকারের এই ব্যবস্থা নেওয়া উচিত